আমার এলাকা বা এলাকার কাছাকাছি এমন অনেক স্থান আছে যেখানে সাংস্কৃতিক বা ধর্মীয় গুরুত্ব আছে যা পর্যটকেরা দেখতে পারেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কালীপাহাড়ির ঘাগরবুড়ি মন্দির তাছাড়া রয়েছে দামোদর নদীর সামনে ভূতনাথ মন্দির এবং ভামরিয়ার কাছে মা ছিন্নমস্তার মন্দির এছাড়া আমাদের এখানে সবথেকে বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে অনেকরকম অনেকধরনের ঠাকুরের মন্দির দেখা যায় তার মধ্যে হনুমানজির মন্দির অনেক বেশী পরিমাণে এখানে লক্ষ্য করা যায় তাছাড়া ছোটো খাটো কালীমন্দির শিবমন্দির দুর্গামন্দির প্রভৃতি লক্ষণীয় আছে আমি এই মন্দিরগুলিতে মাসে অন্তত একবার হলেও দর্শন করি